হ্যালো আপনি কি মোবাইল শপের ওনার বলছেন আপনার ওখানে কি মোবাইলের ইয়ে ডিসপ্লে পাল্টানো যাবে আমারও তো ডিস ব্র্যান্ড আপ প্ল্যান ম ফোনের প্ল্যান কীরকম যাচ্ছে মানে কত দামের ফোন এসেছে

আমি ইএমআই হুঁ আচ্ছা ও জি রিচার্জ প্ল্যান কেমন রিচার্জ প্ল্যান কীরকম আছে আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ